পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসা হল ওষুধ ব্যবসা এই ওষুধ ব্যবসা আমাদের পশ্চিমবঙ্গে অনেক রোগীদের দেওয়া হয় এই ঔষধ আমাদের সবার প্রয়োজন তাই ঔষধ ব্যবসাটা খুবই জলদি অগ্রিত হচ্ছে এই ঔষধ সব জায়গা থেকে ভারতে রপ্তানি করা হয় তারপরে ভারতে রপ্তানির পর পশ্চিমবঙ্গে আনা হয় এই ওষুধ আমাদের সবাইকে নতুন জীবন দেয় এই ঔষধ থেকে রোগী রোগীরা বেঁচে আসা আসার একটি ত্রিসীমানা দেখতে পায় এছাড়া ঔষধ ব্যবসা ছাড়াও অন্য ব্যবসাও আছে যেমন নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আমাদের বিভিন্ন অ্যাডের মাধ্যমে বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমাদের অনেক কিছু পরামর্শ দিয়ে থাকে তাছাড়াও রয়েছে বিভিন্ন প্রকল্প এই প্রকল্প আমাদের অনেক কিছু সব কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় যেমন করোনার সময় অনেক কিছু প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গকে উন্নত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল তারপর রয়েছে পেশাকার বিশেষজ্ঞরা তাই এই পেশাকার বিশেষজ্ঞরা যেমন হয়ে গেল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা যে এখানে আমদানি রপ্তানি করে এই দার্জিলিংয়ের চা থেকে যেটুকু কামাই হচ্ছে তারা অনেক ফান্ড চলান এভাবে পশ্চিমবঙ্গের উন্নত উন্নতি দিনের দিন বেড়েই চলেছে